আমার গাছের সুস্বাস্থ্যের জন্য আমি পরামর্শ নিয়ে আমার বাড়ির কাছেই একটা নার্সারি আছে সেখানে একটা দাদা গাছের সম্বন্ধে অনেক কিছু জানে গাছ বিক্রিও করে আমি তার কাছে অনেক পরামর্শ নিয়ে আমি বাগান পরিচর্যা করি এবং আমার গাছের তো প্রচুর নেশা যে আমি চারদিকে আমার বাগানটায় আমি চারদিকে সব সময় গাছ লাগিয়ে গাছের কতটা জল দিতে হবে গাছে কি ওষুধ দিলে গাছটা সুরক্ষিত থাকবে সেই দাদার নার্সারির দাদার কাছে আমি পরামর্শ নিয়ে সব কিছু কাজ করি